হ্যাঁ হ্যালো আচ্ছা আচ্ছা কী নাম যেন আপনার আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে আচ্ছা কী কী কী লাগবে আপনার বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পারবো পারবো অবশ্যই পারবো কত লাগবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে আমারও তো এখানে প্রচুর অর্ডার থাকে না ওগুলো তো আমাকে আমাকেও ওগুলোকে কমপ্লিট করতে হবে তারপর আমি আপনারটা ব্যবস্থা করছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হবে হবে মিষ্টি তো মিষ্টি বেশি হবে যে দামটা আমরা নিই যেটা আপনি জানেন কত দাম আমরা নিচ্ছি সেই দামটাই এখানেও ওরকমই দাম বেশি দাম কিছু নয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয় হবে অতো যখন অর্ডারটা করছেন অতদূর থেকে আর এতো পরিমাণ বেশি নিয়ে যাবেন তখন কিছুটা তো কম করতেই হবে নিশ্চয়ই করবো হ্যাঁ হ্যাঁ সোমবার দিনে সোমবার দিন ঠিক আছে সোমবার দিন সন্ধ্যের সময় আসলে খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম না না কোনো আপত্তি নেই ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি ভালো থাকুন